হ্যাঁ দাদা বলছি আপনাদের দোকানে বাদশা ভোগ চাল পাওয়া যাবে আসলে আমাদের বাড়িতে পুজো ছিলো আমার দশ কে জির মতো বাদশা ভোগ চাল চাই হ্যাঁ আচ্ছা আপনি চালের রেটটা বলুন আগে কত দাম তো দাদা দামটা তো একটু বেশি লাগছে আমি আপনার কাছে দশ কেজি চাল নেবো আপনি আশি টাকা করেই দেবেন একটু কমান তাও মানে দশ কে জির ব্যপার হচ্ছে আপনাকে একটু তো ডিস্কাউন্ট দেওয়া উচিৎ না না একটু তো চেষ্টা করুন না আপনি যদি চালের এদিকে কিছু টাকা কমান তাহলে আমি বাকি জিনিসগুলা আপনার দোকান থেকেই কিনবো মানে খিচুড়িভোগ রান্না হবে তো তাহলে ডাল লাগবে আরও মশলা সবই লাগবে তো আপনার দোকান থেকেই আমি কিনবো সব ঠিক আছে আপনি যখন বলছেনই কিন্তু আপনি একটু কমাতে পারতেন আপনারা তো ব্যবসায়ী আপনারা কি অতই করবেন একটু কমান আমি তাহলে আমি আপনার কাছে তাহলে প্রতি বছরই কিনবো ধরুন আমাদের তো পুজো প্রতি বছরই হবে না না আপনি একটু কমই রাখুন আমার দশ কেজি চালের ব্যাপার এক কেজি দু কেজি তো নয় একেবারে দশ কেজি সেইদিক থেকে তো আপনার অনেকটাই বিক্রি বাড়ছে না ঠিক আছে আপনি যখন এত আপনি হ্যাঁ বলুন সেরকম কি হয় আপনি একই দাম বলুন আমি সব চালটা একই দামেই কিনবো ঠিক আছে আপনি যখন এতো করে বলেছেনই তখন ওই টাকাতেই থাক আপনাদের দোকানে আমি লোক পাঠিয়ে দেবো নিতে আপনি সব রেডি করে রাখবেন আর তিনচার দিন পরেই আমার লাগবে ওরা নিয়ে আসবে গিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নম্বরে আমি ঠিকানাটা পাঠিয়ে দেবো আপনাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন হ্যাঁ